আমি মনে করি রাসায়নিক ওই সার বা কীটনাশক ওষুধ দিয়েই মাটিকে আমরা ধ্বংস করে দিচ্ছি মাটি যে আগে কেঁচো মাটি হতো এখন কিন্তু মাটে ঘাটে কেঁচো মাটি কাঁকড়া মাটি ওগুলো দেখতে পাওয়া যায় না ওগুলো তারা কেঁচো হচ্ছে আমাদের চাষিদের বন্ধু ওরা যদি মাটিকে নিচ থেকে খুঁড়ে উপর করে কি তাহলে কিন্তু চাষবাস ভালো হয় এগুলোও আমাদের অনেক পরিবর্তন হয়েছে আমরা এখন বেশি করে কীটনাশক ওষুধ ব্যবহার করছি এবং রাসায়নিক যে সার ইউরিয়া পটাশ এগুলো তো প্রচুর পরিমাণে ক্ষার আছে ওগুলো আমরা মাটিতে দিচ্ছি আর হু কথাতেই আমরা এখন সবসময় কীটনাশক দিচ্ছি পোকামাকড়ের উপদ্রবও বেড়ে গিয়েছে মানুষ এখন গোবর সার দেয়ই না এর বিকল্প হচ্ছে গোবর সার আর কীটনাশক যত না দিয়ে ধরুন গোবর জল দোক্তা পাতার জল এগুলো যদি দেওয়া যায় পোকামাকড় কিন্তু সচরাচর থাকে না গাছের উপর থেকে একদম নিচ অবধি যদি গোবর জল গুলে দেওয়া হয় স্প্রে করে দেওয়া হয় বা দোক্তা পাতার জল ভিজিয়ে দেওয়া হয় তাহলে ওই কীটনাশকগুলো কম দিতে হবে এর এগুলোর জন্য আমাদের মাটি একটু কম নষ্ট হবে মাটিতে আমরা এখন সব কিছুই দিই চুন পর্যন্ত মাটিতে দিচ্ছি যাতে আমাদের জমিটা খুব ভালো থাকে কিন্তু ওগুলো ক্ষারে এত ক্ষার বেশি যে আমাদের মাটি ধ্বংস হয়েই চলেছে এর ও বিকল্প ওই পথগুলো যদি না বাছে নিই আমরা ভবিষ্যতে কিন্তু আমরা চাষের উপযোগী মাটি পাব না আর তখন আমাদের ফসল হবে না ঠিকঠাক তখন না ফসল নিয়ে অনাহারেই আমাদেরকে মারা যেতে হবে না খাবার খেয়ে তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে আমরা খুব স্বল্প পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ঔষধ দিতে পারি এগুলোর বিকল্প ওই যে গোবর সার ওগুলোও সবরন্ত দেওয়া উচিত এইগুলোর জন্য ভালো চাষবাস হয় সেগুলোর দিকেই ভালো খেয়াল রেখে আমাদের আগামী দিনে ভবিষ্যতে মাটি যাতে ভালো থাকে সেটার উপর নজর দিতে হবে সকল মানুষকে এটাই আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ ওগুলো দেওয়ার কারণে আমাদের সত্যিই এখনকার চাষ হচ্ছে না তিন ফসলি জমিতেও ভালোভাবে চাষ হচ্ছে না যে একটা মানুষের হাতে পয়সা আছে সারা বছর চলবে সেই চাষটুকু হচ